চুয়াল্লিশ হাজার সাতশো বাইশ পঞ্চান্ন হাজার একশো একানব্বই আটানব্বই হাজার নশো পঞ্চাশ চল্লিশ হাজার দুশো এগারো একুশ হাজার তিনশো পঁচিশ